আমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অনেকেই বলেছিল বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে এবং কাম্পিউটার ইঞ্জিনিয়ার হতে কিন্তু সেই সব আমি না শুনে আমি কলা বিভাগে পড়াশুনো শুরু করি এবং প্রধানত ইংরেজি বিষয় নিয়ে পড়াশুনো শুরু করি আর স্বপ্ন দেখি ইংরেজি প্রফেসার হওয়ার কিন্তু সেই সিদ্ধান্তে আমি বেশিদিন ছিলাম না আমি কলেজ শেষ করার পর ভাবি আমি ইংরেজি নিয়ে নয় আমি সরকারি চাকরিতে নিজেকে নিযুক্ত করবো এবং তাই জন্যে আমি ডাবলুবিসিএস পদটার দিকে যাই এবং এইসব সিদ্ধান্ত আমি নিয়েছিলাম প্রথমত আর এই সে সব সিদ্ধান্ত নিতে আমাকে যারা সাহায্য করেছিল বা যারা পরামর্শ দিয়েছিল তারা হচ্ছে আমার বাবা আমার মা ঠাকুমা দাদু এঁরা অনেকেই অনেক কিছু বলেছিল যে এই লাইনে সেরম ভবিষ্যত নেই কিন্তু আমি সেইসব না শুনে আমার বাবা মায়ের মুখ দেখে আমি এই লাইনে যাই তারা পরামর্শ দেয় যে লাইনটা বড় কথা নয় যে লাইনে পড়ছি সেই লাইনে যেন আমি ঠিকঠাকভাবে পড়ি এবং ঠিকঠাকভাবে উত্তীর্ণ হই তো এঁদের পরামর্শতেই আমি এখনও এই লাইনেই আছি আর আমি পড়াশুনো করছি আশা করি ভবিষ্যতে আমি আমার সিদ্ধান্তটা ঠিক প্রমাণ করব